পশু পশু ব গৃহপালিত পশুদের সবুজ ঘাসের প্রয়োজন হয় তারা সবুজ ঘাস খেয়েই বেঁচে থাকে আমাদের গ্রামে গ্রাম্য এলাকায় সবুজ মাঠ মাঠে সবুজ ঘাস তারা খায় সবুজ ঘাস খুব পুষ্টিকর তারা খাওয়ার ফলে স পশুটির উন্নতি ঘটে পশু বিভিন্ন জায়গায় জল পান করে বি পুকু টুকুর তার ফলে দূষিত জল দূষিত পুকুরে জল পালন পান করার ফলে মাঝে মধ্যে অসুস্থও হয়ে পড়ে জল জল একটি প্রয়োজনীয় জিনিস তাই দূষিত জল যখন পান করে গরু অসুস্থ হয় হয় তাছাড়া বিভিন্ন সময় প্লাস্টিক সবুজ মাঠে সবুজ ঘাস খাওয়ার সময় প্লাস্টিক যদি খাওয়া খেয়ে নেয় তার ফলে খুবই গরুর অসুস্থ হয়ে পড়ে এছাড়া বিভিন্ন পশু ছাগল এরা সবুজ ঘাস খায় তার ফলে আবহাওয়া আবহাওয়ার মধ্যে রোদ জল ঝড় তার ফলে তারা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের ফলে তখন অসুবিধার মধ্যে একটুকু থাকতে হয়